প্রথমেই তো বলেছি আমাদের এইখানে খুব খেলাধুলার চর্চা নেই কিন্তু ছো স্কুলে যেই ছোট্টো বাচ্চাগুলো খেলাধুলা করে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় তো সে ডিসকলিফাই সেগুলোতে হয় তো মাস্টাররাই হয়তো বকাবকি করে কিন্তু আইনতভাবে কোনো ব্যবস্থা থাকে না